গ্রাম অঞ্চলে বাচ্চারা যেই সমস্ত খেলা খেলে সেটা অবশ্যই শহর অঞ্চল থেকে অনেকটাই আলাদা কেননা গ্রাম অঞ্চলে খেলা মাঠে বা ফাঁকা জায়গায় তারা খেলা করে এটা একটা অনেক আনন্দের মধ্যে তারা খেলা করে কিন্তু শহর অঞ্চলের সেই রকম ফাঁকা মাঠ আছে কিন্তু এইভাবে বাচ্চারা খেলতে পারে না যাদের বাড়ির আশেপাশে কোনও মাঠ নেই বা ফাঁকা জায়গা নেই তারা সেখানে খেলতে পারে না সেক্ষেত্রে তাদের অনেক সুবিধা হয় কিন্তু গ্রাম অঞ্চলে প্রত্যেককটা বাচ্চা তারা সঠিকভাবে খেলতে পারে ক্যা কেননা তাদের আশেপাশে বা বাড়িতে অনেক ফাঁকা জায়গা থাকে তাছাড়া কিছু খেলা আছে যেগুলো গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে প্রায় এক এক কিন্তু এখন বর্তমান যুগে বেশিরভাগ খেলা বাচ্চারা যেটা করে সেটা হল মোবাইল গেম যেগুলো এখন তারা আর মাঠে বা বাইরে খেলা করে না ঘরে বসেই তারা সেই খেলাগুলো করে কিন্তু তুলনামূলকভাবে কিছু খেলা আছে গ্রামে যেগুলো শহরে নেই